আমার সংগ্রহ করা প্রথম মুদ্রা ছিলো একটি রুপার মুদ্রা যা বহু যুগ আগের ছিলো সেই শিলা বা মুদ্রাগুলি দিয়ে আমি নানা রকমের কাজকর্মও করেছিলাম সেগুলি আমার কাছে এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবেও রয়ে গেছে আজ আমার কাছে সেগুলির মূল্য বহুগুণ বেড়ে গেছে যা আমি আপনাদের কাছে বলতে গেলে এক রামায়ণ বা মহাভারত সৃষ্টি হয়ে যাবে এক্ষুনি এক কথায় বলতে গেলে স্ট্যাম্প বা মুদ্রা এখন প্রায় নেই বললেই চলে তার বিলুপ্তির পথে কাজেই স্ট্যাম্প বা মুদ্রা যদি আপনারা কেউ পেয়ে থাকেন সেগুলিকে সংরক্ষিত করে রাখার সু বন্দোবস্ত করুন স্ট্যাম্প বা মুদ্রা আমাদের জীবনে এখন হয়তো ওতপ্রোতভাবে জড়িত নেই ঠিকই কিন্তু সেই সবগুলির ব্যবহার বর্তমানে অনেক করতে হবে অর্থাৎ যেগুলিকে এখন আর আমরা দেখতে পাই না বললেই চলে কিন্তু সেগুলির ব্যবহার আগে খুব ছিলো মুদ্রা মুদ্রা তো আমরা আগেকার যুগে প্রাচীন গ্রিস মিশরীয় যুগেও আমরা দেখেছিলাম কিন্তু বর্তমানের যুগে তার খুব কমে গেছে